ঠিকই গো এ মঙ্গলবার দিন আমার একটা কাজ ছিল কী অনুষ্ঠান আছে ও ওই শীতলা মঙ্গলবার দিনই দেব আসবে ও তাই তো তাহলে বাড়ির তো সবাইকে বলতে হবে হঠাৎ করে তো আমি বলতে পারব না না বাড়িতে বলতে হবে যে যাব তাদের সাথে কথা বলে নিশ্চয়ই তার তো কাজ থাকতে তার তো কাজ থাকতে পারে না তাকে তো বলতে হবে হ্যাঁ অনেকদিনই যাওয়া হয়নি না না ভুলিনি তুমিও তো আসনি আমাদের বাড়ি

হ্যাঁ আগের পুজোই আমাদের এখানে একটা অনুষ্ঠান হল তোমাকে বললাম তুমিও তো এলে না দেখো তুমি বলছ তোমার কাজ প তুমি বলছ তোমার কাজ পরে গেছে আর এদিকে আমাকে বলছ কাজ পরলেও আসতে হবে আর কে কে আসবে পাড়ার অনুষ্ঠানে শীতলা পুজোয় ও শীতলা পুজোটা এবারে খুব জাঁকজমক করেই হচ্ছে তাহলে ও হ্যাঁ আমাদেরও আমার ছেলেও দেখেনি শীতলা পূজা সেও বলে মা শীতলা পূজা কী শীতলা পূজা কী গেলে ভালোই হবে সে দেখবে হ্যাঁ হ্যাঁ দেখি সবাইকে বলি যায় কি না তারপর তোমার ছেলে মেয়ে কী করছে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলব তাহলে যাব কি যাব না কালকে তোমাকে ফোন করে জানাব এখন তাহলে রেখে দিচ্ছি হুম ঠিক আছে